আমাদের বর্তমানে ভারতে অনেক মানুষ বসবাস করে তাদের অনেক তাদের অনেকের শিক্ষাব্যবস্থা সম্পর্কে পরিচিত যেমন পুরুলিয়া জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পুরুলিয়া জেলা স্কুল ভিক্টোরিয়া হাই স্কুল এমএম হাই স্কুল ইত্যাদি তাদের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমরা দেখতে পাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি ভালোভাবে পড়ানো হয় তাতে তাতে মধ্যবিত্ত এবং গরীব ছেলেমেয়েদের যারা প্রশিক্ষণ স্কুল ছাড়া আর অন্য কোনো জায়গায় প্রশিক্ষণ নিতে পারে না তারা এই বিদ্যালয়ের উপর নির্ভর করে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং এই সুযোগ সুবিধা দেওয়ার ফলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া উচিত কারণ যারা গরিব মধ্যবিত্ত যাদের ঘরের লোকেরা যাদের ছেলেমেয়েদেরকে পড়ানোর সাশ্রয় করতে পারে না তারা এই স্কুল কলেজ থেকে বিত্তিমূলক প্রশিক্ষণ নেয় এবং এই স্কুলের ফি নেয় এবং এবং এবং কলেজদের বিশ্ববিদ্যালয় নেয় এবং তাদের পড়ানো শুরু করে স্কুলের ফিজ সম্পর্কে অনেকটাই সাশ্রয়ী হওয়া প্রয়োজন মানুষের পছন্দের কোর্স বিষয়গুলি হল পুরুলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দের কোর্সগুলি হল দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর বিজ্ঞান বিভাগ কলা বিভাগ বাণিজ্য বিভাগ সম্পর্কে অনেক ছেলেমেয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে